বর্তমানে দুহাজার তেইশের মধ্যে প্রযুক্তি আমাদের এমনভাবে সাহায্য করেছে যে প্রযুক্তি ছাড়া এখন নাইনটি নাইন পারসেন্ট মানুষজন ভাবতেই পারে না প্রযুক্তি ছাড়া প্রযুক্তি ছাড়া এখন মানুষজন পুরোই অচল হয়ে পড়েছে যেমন এই প্রযুক্তি বয়স্ক মহিলাদের বা দৃষ্টিহীন যারা চোখে দেখতে পায় না বা তারাও অনেক সুবিধা পেয়েছে এখন যেমন এক ফোনে বি মাই আইস অ্যাপ বলে একটা অ্যাপ আপডেট হয়েছে যার সাহায্যে দৃষ্টিহীন মানুষরা পড়তে পারে শুনে শুনে পড়তে পারে সেখান থেকে অনেক সাহায্য করেছে এই বি মাই আইস অ্যাপ এই বি মাই আইস অ্যাপ থেকে পড়ে পড়ে তারা দৃষ্টিহীনরা অনেকেই গ্র্যাজুয়েট করেছে অনেকে স্নাতক স্তরে পড়ছে যারা অনেক ভালো রেজাল্ট করতে পারছে এবং বয়স্ক মহিলারা যারা এখন চোখে দেখতে পায় না তারা শুনে শুনে অনেক কিছু জানে অনেক কিছু অভিজ্ঞতা হয় তাদের এই অভিজ্ঞতার জন্য তারা খুব এই বি মাই আইস অ্যাপকে ধন্যবাদ দিতে চায় যে এরকম সুন্দর একটা বি মাই আইস অ্যাপ আপডেট দেওয়ার জন্য যার কারণে প্রত্যেকটা দৃষ্টিহীন মানুষজন বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ তারা সবাই ধন্যবাদ জানাতে চায় বা প্রতিবন্ধীদের দিক থেকে তারা খুবই কৃতজ্ঞ যে তারা এই অ্যাপটার দরুন পড়তে পারছে পড়ে এগিয়ে যেতে পারছে শুনে শুনে শুনে ভালো ভালোভাবে বলতে পারছে তারা চোখে দেখতে পাচ্ছে না ঠিকই কিন্তু এই বি মাই আইস অ্যাপ থেকে পড়ে শুনে সব কিছু ও অনুভব করে বলতে পারছে তার জন্য এই বি মাই আইস অ্যাপকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রযুক্তি ছাড়া এখন মানুষ অচল মানুষ চায় আরও নিত্য নতুন প্রযুক্তি আসুক এবং মানুষের সুবিধার্থে কাজে লাগুক